হ্যালো কে বলছেন হ্যাঁ একদম বলুন কী দরকার হুম হুম হুম হ্যাঁ সুন্দরবনের প্যাকেজ হলো আপনারা কজন আসবেন আচ্ছা দশজন হ্যাঁ এবার দশজনের জন্য যে প্যাকেজটা আছে ওটা হলো আপনার তিন হাজার টাকা করে পড়বে মাথাপিছু তিন হাজার টাকা করে পড়বে তার কারণ আপনারা তো দশজন আসছেন ওই জন্য আপনাদের থেকে একটু কম নিচ্ছি আর যারা আসছে দুজন তিনজন তাদের থেকে হয়তো একটু বেশি যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা আপনাদের কাছ থেকে আমরা একটু কমই নেবো তিন হাজার টাকা নেবো ঠিক আছে এবার বলুন আপনি কী চান এবার বলুন

না দেখুন আমাদের এখানে সব রকম ব্যবস্তা আপনি পাবেন আর আমাদের ব্যবহারও ভালো আর অন্যদের তুলনায় আমাদের ব্যব আপনি একবার এসে তো দেখুন তারপর আপনি বলবেন কারণ আমাদের ব্যবহারটা অনেক ভালো আর যে যে আমাদের ট্র্যাভেলে এজেন্সিতে এসছে সেই সেই বলেছে আর আমাদের এখানে সব রকম ব্যবস্থা আছে আপনি যেরকম ব্যবস্তা চাইবেন সব রকম ব্যবস্তা আছে আপনি শুধু স্টেশানে আসবেন আমি স্টেশান থেকে আপনাকে আমি গাড়িও পাঠিয়ে দেবো আপনি গাড়ি করে চলে আসবেন আর যাওয়ার দিনও আপনাকে আমি গাড়ি করেই আবার স্টেশানে ব্যাক করাবো হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো আমাদের একটা আপনি যখন ঢুকবেন তখন একটা ওয়েলকাম ড্রিঙ্ক আছে ডাবের জল বানানো এরকম কোনো কিছু একটা জিনিস হবে ওয়েলকাম ড্রিঙ্ক আর আপনার সকালে ব্রেকফাস্ট আছে লুচি তরকারি থাকবে মিষ্টি থাকবে আরও অনেক অনেক আইটেম থাকতে পারে হয়তো এবার মানে প্রত্যেক দিনের মেনু প্রত্যেক দিন আলাদা আলাদা হয় আবার দুপুরবেলা একটা আছে যেরকম ভাত থাকবে ডাল থাকবে মাছ থাকবে দু রকমের মাছ থাকবে চাটনি পাঁপড় এক রকমের তরকারি থাকবে মিষ্টি আর আপনার পায়েস পায়েস চাটনি থাকবে আর আপনার আবার সন্ধেবেলা হলো আপনার পকোড়া থাকবে বা কখনও সময় পকোড়া না হলেও কোনো সময় আপনার মুড়ি মাখা তার সাথে চা এরকম জিনিস থাকবে যখন মানে যে রকম দিনে যে রকম আইটেম অনেক রকম আইটেম হয় আর তারপর আবার রাতে আপনার থাকবে ভাত ডাল মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর মানে কোনো সময় খাসির মাংস কোনো সময় মুরগির মাংস এরকম আমরা দিই হ্যাঁ এবার বলুন অবশ্যই আপনি একবার কথা বলে জানান তাদের সাথে ঠিক আছে এখন আমার অনেক কাস্টোমার আছে আপনার সাথে আমি তাহলে পরে একবার কথা বলবো বা আপনি একবার আমার এখানে আসবেন একবার ঠিক আছে ঠিক আছে